আমি আমার বাগানে যখন প্রথম একটি গাছ রোপণ করি সেই গাছটিকে খুব যত্নশীলভাবে তাকে জল দেওয়া হয় বিভিন্ন ধরনের সার দেওয়া হয় দিয়ে আস্তে আস্তে বড়ো করা হয় যখন গাছটি বড়ো হয় এবং এখন দেখছি গাছে কুঁড়ি এসেছে দু দিন পরে সেই গাছের কুঁড়িগুলো যখন ফুটবে তখন দেখে খুব আনন্দিত হবে যে হ্যাঁ এই গাছটি আমিই লাগিয়েছিলাম কতো কষ্ট করে গাছটিকে বড়ো করেছি হ্যাঁ ধীরে ধীরে বড়ো হয়েছে এবং যখন গাছটিতে ফুল ফোটে

মহিমাই কিছু আলাদা হয় এবং দেখতেও কতো সুন্দর লাগে এবং নিজের হাতে লাগানো গাছটি যে এতো সুন্দর ফুল ফুটবে সেটা দেখার আনন্দটাই সম্পূর্ণ আলাদা